হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলছি বলুন হ্যাঁ সার সার তো অনেক রকমের এসেছে নতুন নতুন নিউ ইউরিয়ার এসেছে তারপর লিকুইড সার এসেছে অনেক কিছু আবার অনেক কিছু জৈব সার এসেছে আপনার কী কী কী কী গাছ লাগিয়েছেন বলুন একটু হ্যাঁ হ্যাঁ এখন অনেক কিছু পাওয়া যায় কী কী গাছ লাগিয়েছেন আপনি বলুন আচ্ছা তো আপনার যা যা দরকার আছে আপনাকে আমাকে বলুন আমার এখানে দোকানে চলে আসুন সব সব কিছু আমার এখানেই আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন হ্যাঁ আপনি সব সব থেকে ভালো শুনুন আমার কথাটা শুনুন সব থেকে ভালো আপনি এক কাজ করুন ঘরে যে সবজি সবজি তো হয় ঘরে তো সবজির যে খোসা সব কিছু আছে ওগুলো সব গাছের গোড়ায় দিয়ে দিন তারপরে ছাই সব কিছু গাছের গোড়ায় দিয়ে দিন দেখবেন একদম গাছগুলো সব ঠিক হয়ে যাবে গাছের গাছের গোরায় এক কাজ করুন গাছের গাছের গোড়ায় ইউরিয়া দিয়ে দিন আমাদের দোকানে অনেক কিছু নতুন নতুন ইউরিয়া এসেছে যেমন নিউ ইউরিয়া তারপর আরও লিকুইড সার এসেছে অনেক কিছু আপনি আসুন নিয়ে যান গাছের গোড়ায় দিয়ে দিন সব ঠিক হয়ে যাবে

হ্যাঁ

গাছের গাছের এক কাজ করুন গাছে নিয়মিতভাবে জল দিন প্রতিদিন সকালে বিকেলে জল দিন আর গাছের গোড়ায় আপনি এক কাজ করুন মাটির মাটির সাইডে সাইডে গোল করে ইউরিয়া দিয়ে দিন সব গাছ একদম ঠিক হয়ে যাবে আর কোন পোকামাকড় লাগবে না আর আমাদের আমাদের দোকানে আমাদের দোকানে এখানে আরও অনেক রকমের লিকুইড লিকুইড সার পাওয়া যায় যেগুলো একটু গাছের মধ্যে দিয়ে দেবেন সব ঠিক হয়ে যাবে একদিন আসুন আমাদের দোকানে আসুন দেখুন আসুন আজই আসুন আজ বিকেলের মধ্যে আসুন দেখুন হ্যাঁ হ্যাঁ আসুন আসুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা দিয়ে দেব দিয়ে দেব একদম একদম আসুন আরও সব কিছু বুঝিয়ে দেব কার কী কোন সারের কী গুন আছে কেমনভাবে দিতে হয় সব বুঝিয়ে দেব আপনি আসুন শুধু আমাদের দোকানে হ্যাঁ দাদা হ্যাঁ দাদা হ্যাঁ দাদা হ্যাঁ ধন্যবাদ